রাষ্ট্রীয় পরিবহনের মান আমাদের ভারতবর্ষে যথেষ্ট উন্নত এবং সুন্দর বলে আমি মনে করে থাকি এবং ভারতে ভ্রমণ করা অবশ্য অনেক সাশ্রয়ী কেননা ভারতে যদি আমরা কোথাও দূরের স্থানে ঘুরতে যেতে চাই তখন আমরা ট্রেনের মাধ্যমে স্বল্প খরচেই যে কোনও স্থানে ভ্রমণ করতে পারি এবং ট্রেনে ভ্রমণ করা অনেকটা আরামদায়ক বাসে যখন আমরা যেতে চাই কোথাও তখন বাসের রাস্তা খারাপ বা উঁচু নিচু সমান এবড়ো খেবড়ো হতেই পারে উৎরাই চড়াই হতেই পারে কিন্তু ট্রেনে যদি আমরা ভ্রমণ করতে চাই তখন এইগুলির সম্মুখীন আমাদেরকে হতে হয় না ট্রেনে সুন্দরভাবে আমরা আরামের সহিত শুয়ে বসে যেমন খুশি করে যেতে পারি ট্রেনে ভ্রমণ করা অবশ্যই অনেক সাশ্রয়ী তার সাথে যদি আমরা কাছাকাছি কোথাও যেতে চাই আমাদেরকে ভিআইপি কোনও গাড়ি বা বাস আমাদেরকে নির্দিষ্ট করে ভাড়া করতে হয় না এখানে আমাদেরকে রাষ্ট্রীয় পরিবহন রয়েছে যেমন এসবিএসটিসির বাস সেগুলি সরকারি সংস্থা হওয়ার কারণে এখানে প্রাইভেট বাসগুলির তুলনায় এই বাসগুলিতে যথেষ্ট পরিমাণ ভাড়া কম এখানে কম টাকার মধ্যে আমরা যে কোনও জায়গায় যেতে পারি অনেক দূর পর্যন্ত এবং এই বাসের গতি অত্যন্ত বেশি হওয়ার কারণে ও প্রত্যেক জায়গায় না দাঁড়ানোর কারণে আমরা অল্প সময়ের মধ্যেই আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছোতে পারি এবং এই বাসগুলির মান খুব একটা খারাপ নয় এই বাসগুলিতে আমরা যথেষ্ট আরামে ভ্রমণ করতে পারি এই বাসগুলি আমাদেরকে মন আকর্ষিত করে তোলে কেননা কম ভাড়াতে যথেষ্ট পরিমাণ ভ্রমণ করতে পারি তাছাড়া রাষ্টীয় পরিবহনে আরও অত্যন্ত সুন্দর সুন্দর জিনিস রয়েছে আমরা যদি কোথাও ভারতবর্ষে ঘুরতে চাই তখনও ট্রেনে বা বাসে করে যাওয়ার পর আমরা যদি কোনও ছোটখাটো জায়গা যেতে চাই তখন দামী কোনও ক্যাব বুক করতে হয় না আমাদেরকে আমাদের এখানে টোটো বা অটো একটি দূষণমুক্ত নিত্য নতুন জনপ্রিয় যানবাহন হচ্ছেন টোটো এই টোটো সকলেরই প্রায় অনেক প্রিয় একটি যানবাহন কারণ এই টোটোতে কোনও বেশি শব্দ হয় না কোনও দূষণ ঘটায় না কোনও শব্দ বা দূষণ ছাড়াই টোটোটি সুন্দরভাবে আমাদেরকে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে দেয় এবং এর খরচও খুব একটা বেশি নয় এই জন্য টোটোটি এতটাই জনপ্রিয়তা লাভ করেছে এই রাষ্ট্রীয় পরিবহনগুলি আমাদের মনকে অত্যন্ত আকর্ষিত করে ভারতে ঘোরার জন্য এবং ভারতে ভ্রমণ করা অবশ্যই অনেক সাশ্রয়ী কেননা আমাদের এখানে ঘোরার ফলে যখন আমাদের ঘুরতে গেলে আমাদের খাওয়াদাওয়ার অবশ্যই প্রয়োজন হয় খাবার দাবারের জন্য আমাদেরকে সবসময় বড় রেস্টুরেন্টে ঢুকতে হয় না আমাদের রাস্তার ধারে যে সমস্ত ধাবাগুলি থাকে বা ক্যান্টিনগুলি থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় সরকারি সংস্থা থেকে আমাদের এখানে হোটেল খোলা রয়েছে মা হোটেল সেখানে খুব কম টাকাতেই আমরা ভাত ডাল সবজি পেয়ে থাকি যে সমস্ত জায়গাগুলিতে আমরা গেলে খুব অল্প টাকা খরচ করেই আমরা যথেষ্ট পরিমাণ ভ্রমণ করতে পারি